আমি যখন ক্লাস ফাইভে পড়তাম তখন এমনি ছোট মোটো ঘর সিন সিনারি পাহাড় গাছপালা নদী খেত মানুষ ছাগল ভেড়া এইরকম ছবি আঁকতাম তত ভালো হতো না আস্তে আস্তে আস্তে আস্তে আমি আঁকতে ভালো করে শিখলাম ছোট মোটো স্কুলে প্রতিযোগিতা হতো ড্রয়িং আঁকার তখন ওটাতে আমি নাম দিতাম কিন্তু সেরকম ভালো ড্রয়িং ছবি কোনোদিনও আঁকতে পারি নাই প্রায় ক্লাস টেনে ইলেভেনে পড়ার সময় আমাকে আরেকটা অনুষ্ঠানে যোগ দিতে হয় সেখানে আমি একটা দারুণ ছবি এঁকেছিলাম সেই ছবিটা আঁকতে দুঘণ্টা সময় লেগেছিল ছবিটা কি সুন্দর ছিল আমার নিজেরও বিশ্বাস নাই আমি ভাবতে পারিনি যে ওই ছবিটা আমিই এঁকেছিলাম সেই ছবিটা ছিল একটা রাতের সিন বানিয়েছিলাম আর একটা মুণ্ডকাটা ভূত ছিল একটা মানুষকে ধরে ঘাড় মটকে কামড়াইতেছিল এই ছবিটা আঁকার পর আমি প্রথম স্থান আসি আমাদের স্কুলের প্রতিযোগিতায় আমাকে একের এক নম্বর গোল্ড মেডেল দেয় আমি ফার্স্ট হই আমার মা বাবা খুব গর্বিত আমার মা বাবা আমার গলা আগলে বলে বাহ কী সুন্দর তুই ছবি এঁকেছিস তোকে একটা ড্রয়িং স্কুল খোলা উচিত আমাকে জিজ্ঞেস করল কি করে এত সুন্দর ছবিটা আঁকলি আমি বললাম মন থেকে একদম চোখ বন্ধ করে ভাবলাম ছবিটা তারপর আঁকলাম সেই মুণ্ডকাটা ভূতের ছবি মানুষকে ঘাড় মটকে কামড়ে দিচ্ছে ওই ছবিটা আঁকার পরে আমার ছবিটা জেরক্স করে আমি রেখে দিই আমার মা বাবা খুব গর্বিত আমার ওই ছবিটা দেখে আমি লাস্টে একটা ড্রয়িং স্কুল খুললাম আর মানুষকে দের ছোট ছোট বাচ্চাদেরকে ছবি আঁকতে শেখালাম আর সেই ছবিটা আমার এখনও টাঙানো আছে ঘরে মুণ্ডকাটা ভূত ঘাড় মটকে মানুষটাকে চিবিয়ে খেয়েছে এই ছবিটা খুব সুন্দর আমার ছবিটা লাস্টে আমি আমি নিজের একটা অটোগ্রাফ দিয়ে চমকিয়ে রেখে দিয়েছি ছবিটা